হ্যাঁ বলো হ্যাঁ বলুন হ্যাঁ বিক্রি হয় বলুন আপনি যেমন মডেলের নেবে তেমন কোয়ালিটি পাবেন আপনি যদি বলেন যে একটু মানে টেক টেকসই জুতো নেবেন তালে সেভাবে টেকসই হ হবে ব্র্যান্ডেড কম ব্র্যান্ডেড কোয়ালিটিগুলো নিলে আপনার পায়ে হতে পারে রিবক মাকা এগুলো নিলে অনেক দিন টেকে কারণ ওগুলো গ্যারান্টি আছে তো আপনার যদি ছিঁড়েও যায় আপনি ক দিন পর এসে তাহাকে আবার চেঞ্জ করে নতুন নিয়ে নিতে পারবেন হ্যাঁ এক মাস মতো এক মাস দু মাস মতো ওরকম গ্যারান্টি মাকা মাকা বাটা বাটা বাটারাও বাটা ওই তো ওই এই কম্পানিটা হ্যাঁ ওই বাটা কম্পানি ওইটাই ব্র্যান্ডেড আসে ওইটাই ভালো ছ মাস সাত মাস গ্যারান্টি আছে ওইটা রিবক বাটা আর রিবক এই দুটো কম্পানিই একমাত্র আছে মানে এই দুটো ব্র্যান্ডেডই আছে সাত ছ সাত মাস মাস ধরে গ্যারান্টি আমি সব সময় খোলা থাকি শুধু বিকেলে একটু দেরি হয় কারণ হ্যাঁ প্রতিদিনই দোকান খোলা থাকে হ্যাঁ সকাল সকাল সাড়ে ছটা থেকে ধরো সন্ধে নটা দশটা সাড়ে দশটা অবদিই খোলা থাকে আচ্ছা ঠিক আছে আমার একটা কাস্টোমার এসেছে আমি একটু পরে ফোন করছি